গ্রামের মানুষরা খেলাধুলার পক্ষে খুব দক্ষতা থাকে তাই তারা সেখানে খেলাধুলার করলেও সুযোগ পায় না সেরকমভাবে তাই তারা বাইরে খেলাধুলা করতে জ্যাস যেতে চাইলেও সেই সব জায়গায় কাজ করতে পারে না এবং এতে গ্রামের মানুষরা খেলা খেলার পক্ষে খুব আনন্দযোগী এবং উপভোগ করে আনন্দ উপভোগ করে খেলার যেখানে মানে ছোটো থেকেই গ্রামের ছেলেরা খেলা খেলে ডেলে খেলে মানুষ হয় এবং ওরাও ছোটা দৌড়া করতেও খুব ভালোবাসে কিন্তু ছোটো দৌড়াগুলা যে বড়ো বড়ো হয়ে এগুলো কাজে লাগে বেশী সেরকমভাবে কাজ করতে পারে না তাই জন্য এগুলা বাইরে গেলে প্রতিষ্ঠা তো প্রতিষ্ঠিতভাবে কাজ করা যায় এগুলো এই আমাদের গ্রামেরগুলো খুব কষ্টকর হয়